ধর্ম জন্য যে আমরা কথা বলছি যে আমরা যে মুসলিম তো বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় অনেক অনেক দূর যে আমাদের আছে মন্দির টন্দির আছে যে আমাদের মসজিদ আছে বা এ আছে তো তার জন্য অনেক অনেক দূরে আছে তো আমরা এইখান থেকে ঘুরতে যাই ঘুরতে যাই না কেন ঘুরতে যাই সবাই মিলে হয় কেউ বাস ভাড়া করে যায় কেউ ওই টাটা সুমো ভাড়া করে যায় কেউ বা অটোতে যায় তো আমরা যখন ঘুরতে যাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূরে অনেক যায়